স্কুলে অতিরিক্ত পাঠ্যক্রমিক কার্যক্রম আছে বিভিন্ন ধরনের আমাদের এখানে স্কুলেও প্রতিযোগিতা হয় খুব ভালো মনে পড়ে আমার মেয়ে যখন স্কুলে পড়ে তখন স্কুলে পরীক্ষার শেষে একটা অনুষ্ঠান হয় বছরের শেষে স্কুলে একটি করে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমার মেয়ে অংশ দান করেছিল এত সুন্দর প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করেছিল সে ফার্স্ট প্রাইজ প্রথম পুরস্কার সে জিতে তখন সে প্রথম পুরস্কারটি বাড়িতে নিয়ে এসেছিল বাড়ির লোকেরা খুব আনন্দ উপভোগ করেছিল ওই পুরস্কারটি দেখে ওই পুরস্কারটি দেখে ওর বন্ধুবান্ধবরাও কিন্তু দারুণ আনন্দিত হয়েছিল বলেছিল খুব সুন্দর তো পুরস্কারটা দারুণ হয়েছে আমাদের স্কুলেতে কিন্তু এরকম প্রতিযোগিতাও হয় আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের স্কুলেতেও এরকমভাবে প্রতিযোগিতা হতো আর হ্যাঁ আমি অংশগ্রহণ করেছিলাম তাতে বিভিন্ন রকমের খেলা হতো তাতে কাবাডি হতো ছোছো হতো কানামাছি হতো অনেক রকমের খেলা তাতে ঘুরিয়ে ঘুরিয়ে চেয়ারে বসতে হতো গোল রাউন্ড ছোটা দৌড়া হতো সব কিছু হতো তাতে আমি অংশগ্রহণ করেছিলাম তাতে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম সেখানেও আমি প্রাইজ নিয়ে বাড়িতে এসেছিলাম বাড়ির লোকেরা তা দেখে ভীষণ আনন্দিত হয়েছিল কিন্তু সেই ছোটোটি আজ আমি নেই আজ আমি বড় হয়েছি আমার মেয়ের মাধ্যমেও সেটা শিখিয়েছি যে তুমিও আমার মতো যখন স্কুলে প্রতিযোগিতা হবে তাতে নাম দাও তাতে অংশগ্রহণ করো অংশগ্রহণ করে তাতে প্রথম স্থান অধিকার করো দ্বিতীয় স্থান অধিকার করো বা তৃতীয় স্থান অধিকার করো স্কুলে তো ভীষণভাবে প্রতিযোগিতা হয় বছরের শেষে একটা করে খুব বড় অনুষ্ঠান হয় আর বাকি মাঝে মাঝে তো প্রতিযোগিতা দেখতেই পাওয়া যায় স্কুলেতে